সাঁতার কাটার সময়ে আপনি কি কখনও চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হয়েছেন আমি হয়েছি কারণ নদীতে আমরা বন্ধুদের সাথে যখন সাঁতার কাটতাম প্রচুর টান প্রচুর ঢেউ ইত্যাদি ঢেউ তো প্রচুর টানও প্রচুর সাঁতার কা কেটেই যায় কেটে যায় পা হাত পা তো যন্ত্রণা হয়ে যায় খালি জলের উপরে ভেসে থাকি কচুরি পানা তারপরে টিউব টিউব টিউব নিয়ে টিউব সাথে নিয়ে ধরে থাকি টিউবের উপরে উঠে বসে যায় যখন প্রচুর স্রোত পড়ে টানে উঠতে পারি না সাঁতার কেটে প্রচুর টান তাতে উঠতেই পারবো না আর ঘোলার ভেতরে তো পড়ে গেলে সেখানে শুধু গোলটা বাজি খাওয়া হবে শুধু ঘোল খেতেই থাকব তার ফলে আর একদিন আমরা এরকম পুজোয় নদীতে সাঁতার কাটতে নেমেছি নামার পরে আমরা ওপারে কড়াশ হচ্ছি কড়াশ হতে হতে প্রচুর দেখি একটা টান একটা ঢেউ আসলো খুব জোরে ঢেউ এসে আমাদের পুরো একদম ও তার মানে ঢেউ দশ পাঁচ সাত হাত পিছনে চলে গেছি চলে যাওয়ার পরে সেখান থেকে আবার স সাঁতার কেটে কেটে কেটে কেটে হালকা হালকা করে আর সাতার কেটে কেটে কেটে কেটে আস্তে আস্তে উঠতে লাগলাম উঠতে উঠতে সেই জায়গাটায় পৌঁছলাম পৌঁছে গিয়ে উঠলাম উঠে উপরে উঠে দম নিয়ে নিলাম কারণ প্রচুর টান ছিল নদীতে ঢেউ ছিলো সেই ঢে ঢেউর কারণে আমরা উঠতে পারিনি আর টান তো স্রোত পড়লে কিছু করার নেই ওঠাও যায় না স্রোতটা হালকা করে কমলো কমার পরে আমরা নামলাম নামার পরে জলে নামলাম নামার পরে তো স্রোতটা কমলো স্রোতটা কমলো আমরাও সাঁতার কাটছি ভালো লাগছে সাঁতার কাটতে কাটতে হঠাৎ মাত্র একটা স্পিড বোট স্পিড বোট বোট যাচ্ছে নদী থেকে যেতে গিয়ে স্পিড বোটের যে জলের ঢেউ সেই ঢেউ আসলো প্রচুর জোরে আমরা তো সব উলাট উলট পালট হয়ে গেলাম যে যার গোল্টাবাজি খেয়ে খেয়েছি জলের তলায় জলও খেয়ে নিয়েছি অনেক জল পেটে খেয়ে চলে গেছে চলে যাওয়ার কারণে এমন হচ্ছে এই জন্য আমরা তো সাঁতার তো বহুত কাটতেই থাকি কাটতেই থাকি কাটতেই থাকি এক একবার কী হয়েছে সাঁতার কাটছি সাঁতার কাটতে কাটতে একটা বন্ধু পিছন দিক দিয়ে এসে ধরেছে ধরার পরে আমি তো উঠতে পারছি না এমনি স্রোত স্রোতের সাথে সাথে তারপরও বন্ধু টেনে ধরেছে তারপর বন্ধু ছেড়ে দিলো আস্তে আস্তে উঠতেই পারছি না দম লেগে গেছে প্রচুর জল ফল তো খেয়েই নিয়েছি স্রোতে ডুবেও গিয়েছিলাম ডোবা ডোবা ভাব হয়ে গিয়েছিলো প্রায় কিন্তু ঠাকুরের কৃপাই বেঁচে গেছি প্রচুর টান ঢেউ নদীতে স্রোত প্রচুর কুমিরের ভয় আছে তারপরে বোট আবার একদিন আমার নদীতে এরকম স্নান করছি বোট আসছে বোট ধরে নদীর সাথে যাচ্ছি যেতে যেতে বোটটাকে ছেড়ে দিলাম ছাড়ার সঙ্গে সঙ্গে কত টান ধারের দিকে আর উঠতে পারছি না টান বাইরের দিকে চলে যাচ্ছি এত তীব্র টান সেই টানে আমরা উঠলাম আস্তে আস্তে এঁকে বেঁকে এঁকে বেঁকে ওঠার ফলে উঠে তারপরে আসলাম জিনিসটা দেখলাম এক একবার এরকম বড়ো একটা পুকুর আছে আমাদের এখানে সেই পুকুরে কচুরি পানা বহু ভর্তি সেই পানায় পুকুরে নেমেছি সাঁতার কাটতে পারছি না সাঁতার কাটছি এগোতে পারছি না এগিয়ে যেতে পারছি না কচুরি পানা ভর্তি তাতে পা জড়িয়ে যাচ্ছে ভর্তি সেই পানাগুলো কাটিয়ে উঠলাম সাঁতার কেটে বহুত কষ্ট করে কাটার পরে একবারে একটা ন নদীতে তার মানে আমাদের এখানে একটা খাল আছে খালের পাশে একটা পোল আছে সেখানে সব আমরা সুইই তার মানে সব দোস্তরা একসাথে স্নান করি ওখানে ওখানে একটা পোল আছে সেখানে স্রোতের মতন জল যাই তার তো পোলের ওখান থেকে লাফ মারি লাফ মেরে এখানে স্রোতে থাকি আর পোলের থেকে ওই সাইডে বেরিয়ে যাই স্রোতে ভালো মজা করি এবার একদিন হয়েছে কী ওরকম একটা বাঁশ মতন পোঁতা ছিল ওখানে এবার ওই বাসটার দিকে আমাদের একটা দোস্ত ধ্যান দেয়নি সেখান থেকে লাফ দিয়েছে লাফ দেওয়ার ফলে ছো স্রোতে স্রোতে ভেসে গেছে ভেসে যাওয়ার পরে সেই বাসটা ছিল বাসের খটের গায়ে গিয়ে সে ধাক্কা খেয়েছে সেই কারণে তার লাগে তাকে হসপিটালে নিয়ে যেতে হয় হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে মোটামুটি ভালো এইভাবে চলছে আমাদের জীবনযাপন হ্যাঁ সাঁতার একটা সুইমিং খুব ভালো জিনিস সাঁতার কাটার সময় চ্যালেঞ্জ তো সামনে না থাকলে হবে কী করে সাঁতার কাটার মজাটাই আলো আলাদা চ্যালেঞ্জ সামনে ছুঁড়ে দিল কে কতটা আগে যেতে পারে স্রোতে সাঁতার কেটে এগিয়ে উঠলাম ও বন্ধুও যাচ্ছে আমিও যাচ্ছি ও ওর গায়ের জোরে যাচ্ছে আমি আমার গায়ের জোরে যাচ্ছি যত এগোই তত ঠেলে দেয় পিছনের দিকে দশ পা দশ হাত এগোলে পাঁচ সাত পিছিয়ে দেয় কতক্ষণ এই করতে আছি করতে করতে করতে করতে সেই জায়গাটায় আমরা অনেকক্ষণ ছিলাম থাকার ফলে